হ্যালো হ্যাঁ সুনীল স্যার বলছেন আর স্যার আমি না পূজা মাহাতো বলছি আপনি কি ইয়োগা শেখান আচ্ছা আমার না আমার না অনেক বড়ো সমস্যা যার জন্য আমাকে ইয়োগা শিখতে হবে আমাকে ডাক্তার বলে দিয়ে দিয়েছে ওই জন্য আপনাকে একটু কল করেছিলাম কোন সময় শেখান একটু বলুন আমি চেষ্টা করবো সকাল কটায় বলুন সাতটা থেকে কটা পর্যন্ত দেড় সাড়ে আটটা তাই তো আচ্ছা আমার অসুবিধা নেই কিন্তু আমার না সপ্তাহে দু দিন আমি যেতে পারবো না

আচ্ছা ঠিক আছে তাহলে আমার অসুবিধা হবে না তো দুদিন না গেলে হ্যাঁ আমি এমনি বাড়িতে এখন এখন তো আমি বাড়িতেই ইয়োগা শিখি কোন অসুবিধা নেই ঠিক আছে আর আমি এমনি এখন ইউটিউব দেখে করি আমি ভাবছিলাম একজন মাস্টার নিলে ভালো হয় ওই জন্যই আপনার খোঁজ নিলাম নিয়ে আপনার কাছে গিয়েছিলাম আর খাওয়া দাওয়ার কি কিছু আছে ব্যাপার আচ্ছা আমার না যে সমস্যাটা আছে ওটা খুব তাড়াতাড়ি কমাতে হবে একটু এমন ইয়োগা করাতে হবে যাতে আমার সমস্যাটা খুব তাড়াতাড়ি কমে যায় আমাকে রোগা হতে হবে আচ্ছা সমাধান হবে তাই তো তাহলে ভালোই হয় আর আমি না খাওয়াটা কন্ট্রোল করতে পারি না তার জন্য আমি কি করতে পারি বলুন হ্যাঁ আমি যদি কোনোদিন সকালে না যেতে পারি আমি কি ওই ওটা আমি বিকেলে যেতে পারি কি হ্যাঁ ঠিক আছে তাহলে আমি কোনোদিন বিকেলেও চলে যাবো আমার যেদিন অসুবিধা হবে আমি তো একটা কাজও করি সাথে ওই জন্য আমি তাহলে বিকেলেও চলে যাবো ঠিক আছে স্যার আপনার আপনার পারিশ্রমিক কত ও ঠিক আছে একটু একটু কি কম করা যাবে আচ্ছা স্যার ঠিক আছে তাহলে ধন্যবাদ খুব ভালো হল হ্যাঁ স্যার চিন্তা করবেন না আমি দিয়ে দেবো ঠিক আছে স্যার আচ্ছা স্যার ঠিক আছে ধন্যবাদ হুম হ্যাঁ